হ্যালো হ্যাঁ বলুন ও কখন এটা হয়েছে ওহ্ তো স্কুলে কি সেই সময় স্যারেরা কেউ ছিলেন না ও অনেকটাই লেগেছে আচ্ছা আচ্ছা তাহলে আমি হচ্ছে কোনো স্যারেদেরকে কি আপনার সঙ্গে পাঠাব আপনি তাহলে ওখানে হসপিটালে নিয়ে যেয়ে আমাকে একটু ফোন করবেন কেমন কী থাকে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে ফোন করবেন আমি যা হোক ব্যবস্থা এখান থেকে করব আর আর বেশি কোনখানটায় লেগেছে ও মা আচ্ছা মাথাটায় একটু দরকার পড়লে আপনি স্ক্যান করিয়ে নেবেন যদি খরচ টরচ যা লাগবে আপনাকে স্কুল কর্তৃপক্ষই দেবে সে নিয়ে আপনাকে চিন্তা ভাবনা কিছু করতে হবে না হুঁ তাহলে ঠিক আছে আপনি হচ্ছে ওকে নিয়ে যান আর আমাকে অতি অবশ্যই আপনি ফোন করবেন ফোন করবে করে জানাবেন যে ওর কীরকম কী মানে ডাক্তারবাবু কী বললেন আর আর ওর সঙ্গে যে অন্য বাচ্চা ছিল না ওর একারই হয়েছে ও আচ্ছা মানে ওই ছুটতে যেয়ে পড়ে গেছে না কি আচ্ছা ঠিক আছে আপনি আপনি তাহলে নিয়ে চলে যান ওকে তাড়াতাড়ি ঠিক আছে রাখছি তাহলে